হ্যাঁ আমার সব থেকে প্রিয় পাখি হচ্ছে টিয়া পাখি কারণ টিয়া পাখি দেখতেও যতটা সুন্দর ঠোঁটটা লাল পুরো শরীর শরীরের মানে লেজটা ব্লু বা গ্রিন শরীরে বিভিন্ন রকমের কালার বা একটা সুন্দর অনুভূতি লাগে যেটি আব কী দেখলে এবং তার যে আওয়াজ এত সুন্দর মধুর আওয়াজ তা শুনলেই একদম মনমুগ্ধ হয়ে যায় এবং সে মানুষের মতো কথাও বলতে পারে তো সেই জন্যে তার বিষয়ে যতটাই প্রশংসা করি না কেন কম হবে